না এখন তো ওষুধ এ একদমই সাশ্রয়ী মূল্যের নয় কারণ এখন প্রত্যেকটা ওষুধের দাম যেন আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে আর হ্যাঁ আমার বাড়িতে যেহেতু বয়স্ক মা বাবা আছে তাই আমাকে আমার আয়ের কুড়ি শতাংশের মতন রেখে দিতে হয় ওষুধের জন্য আর ওষুধের এখন যেটি হয়েছে আমাদের এখানে অনেক রকমের এখন ওষুধের দোকান খুলেছে যেগুলিতে যদি হাজার টাকার ওপরে ওষুধ নেওয়া হয় তাহলে আঠারো পারসেন্ট কুড়ি পারসেন্ট অনেক সময় পঁচিশ শতাংশ এইভাবে ছাড় দেয় তো আমি বেশিরভাগ চেষ্টা করি যে ওষুধগুলো সেরকম দোকান থেকে নেওয়ায় যে দোকান থেকে একটুখানি ছাড় দেয় কিন্তু বেশিরভাগ দোকানেই কোনো ছাড় নেই ওষুধে আর এছাড়াও একটুখানি অ অনলাইনের কিছু অ্যাপ আছে যেখানে ওষুধের ওপরে কিছু ছাড় থাকে আমি অনেক সময় চেষ্টা করি যাতে ওখান থেকে আমি আনাতে পারি কিন্তু অনলাইনের ক্ষেত্রে যেটা অসুবিধে হয় যে সেখানে আপনি আজকে বলা হলে সেটা তো আসবে সাত দিন পর না তো সেক্ষেত্রে যদি আমার ওষুধটা খুব প্রয়োজনীয় হয় তাহলে আমাকে বেশি দাম দিয়ে এখান থেকে কিনতে হয় তাছাড়া সরকার যে দোকানগুলো র্ রয়েছে সরকারি দোকানে ওষুধ কেনার তো সেক্ষেত্রে অসুবিধেটা হচ্ছে যে সেখানে সবসময়ে সব রকমের ওষুধের পেয়ে থাকি না তো সেজন্যই সরকারি দোকানে হ্যাঁ সরকারি যে দোকানগুলি রয়েছে বা সরকারি ভর্তুকি যেটা রয়েছে সেখানে অবশ্যই ছাড় দেওয়া হয় সেই দোকানগুলিতে কিন্তু ন্যায্য মূল্যের দোকান যেটি রয়েছে কিন্তু সেখানে সবসময় সব ওষুধটা ঠিক সময়মতো পাওয়া যায় না বলে অনেক সময় সেখান থেকে পাই না বলে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে